আমি রান্না করার আগে সব উপাদানগুলিকে কেটে বা এক কাছে গোছ করে রাখি যেমন বাজার থেকে যেসব সবজি আনা হয় সেইগুলোকে ভালো করে ধুয়ে এক সঙ্গে কেটে নিই কেটে আলাদা আলাদা করে নুন হলুদ দিয়ে মাখিয়ে কাছে রাখি এবং যদি মাছ থাকে মাছটাকে ধুয়ে আলাদা করে নুন হলুদ মাখিয়ে রাখি সবজির যেদিন শুক্তো করি শুক্তোর জন্য আলাদা করলা আলু বেগুন সব রকম সবজিকে আলাদা আলাদা করে কেটে রাখি কিছুক্ষণ রাখার পর আমি মশলাগুলো সব বেটে নিই কারণ পেঁয়াজ থাকলে পেঁয়াজটাকে বাটি আদা রসুন সব মশলা বেটে রাখি এবং জিরা কি গোটা জিরা থাকলে সেটাকে বেটে রাখি শুক্তো করার জন্য একটা মশলা তৈরি করতে হয় সেটাও করে নিই করে হাতের সামনে রাখি এছাড়াও জল জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া সেগুলা আমাদের তো থাকেই সেইগুলোকেও হাতের সামনে গোছ করে সব রাখি তাহলে রান্না করতে খুব সুবিধা হয় কারণ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়